হ্যালো এটা কি মা তারা মৎস্য ভান্ডার আমি বলছি বলছি আপনার কাছে কী কী মাছ পাওয়া যায়

বলছি দাদা রুই মাছটা পাওয়া যাবে পঞ্চাশ কিলো কবে হ আমি অনুষ্ঠান বাড়িটা তো কুড়ি তারিখে কুড়ি তারিখে লাগবে হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহ গিয়েছে আর কত কেজি হিসাবে কত করে কী দাম বলছেন দাদা একটু কম করুন না অ্যা এত মাছ নিচ্ছি আপনি একটু কমান আর ওই দুশো কুড়ি করে করে দিন ওইটা না আমিও তো অ্যা এতটা মাছ নিচ্ছি একটু কম করুন দুশো কুড়ি করে দেবেন মাছ নেব হ্যাঁ তেলাপিয়াগুলো

হ্যাঁ বলুন হ্যাঁ তেলাপিয়াটা করে দিন আড়াইশো আড়াইশো ওই দাদা আড়াইশো টাকা করে কর করবেন এটা একটু দাদা একটু কমান না এত এতটা মাছ নি নিতে হচ্ছে আমাকে বলছি দাদা হ্যালো বলছি মাছটা একটু কেটে দেবেন মিডিয়াম পিস করে হ্যাঁ মিডিয়াম পিস

ঠিক আছে আমি যেয়ে একদিন আপনাকে টাকা দিয়ে আসবো ঠিক আছে রাখছি এখন